আমার পরিবারের মা বাবা বা ছেলে স্বামী প্রত্যেকেরই ভূমিকা আছে আমার এই রান্নার পিছনে কেননা প্রথম রান্না করার পর সমস্ত কিছু খাবার আমি ওদেরকেই খাওয়াই খাওয়ানোর পর ওরা যে বলে যে না খুব সুন্দর হয়েছে তুমি এই কাজটা নিয়ে এগিয়ে যাও ওদের কাছ থেকেই আমি প্রথম অনুভূতি পাই বা এগিয়ে যাওয়ার সাহস জোগায় ওরা তারপর থেকেই আমি ভাবি যে না এটাকেই তাহলে শখের সঙ্গে সঙ্গে কাজ হিসাবেও আমি বেছে নিতে চাই এরাই এইভাবেই আমার ভূমিকা পালন করছে আর তাছাড়াও নানা ইউটিউবে আমি একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলেও সহায়তা করার নানা রকম ছবি তুলে সেই ছবি ইউটিউবে তুলে ধরেছে তুলে ধরার পর যে সমস্ত কিছু দর্শকদের কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি এ সমস্ত কিছু ওদের জন্যই সম্ভব আমি এত কিছু জানতাম না ওরা না থাকলে আমার পক্ষে এত কিছু ভাবা সম্ভব হতো না